আচ্ছা আমাকে রেন্টালের একটা গাড়ি দিতে পারবেন আমি আসানসোল থেকে দীঘা যাবো হ্যাঁ আমরা টু মোট ছজন যাব সেই হিসেবে আপনি একটি গাড়ি আমাকে দিতে পারবেন তার কত ভাড়া লাগবে আমাদের যাওয়া আসা নিয়ে তিন দিন লাগবে আর প্রতি কিলোমিটার হিসেবে আরেক আপনি কীরকম ভাড়া নেবেন বা নগদ টাকা আপনি কত নেবেন আর তিনদিনের জন্য গাড়িটি আমি রেন্ট নেবো তো তার জন্য আমাকে কত টাকা আপনাকে প্রদান করতে হবে